ভারতের শস্য হিসেবে আমরা বলতে পারি কারণ সেখানকার আর পরিবেশ খুবই ভালো এবং অনুকূল পরিবেশ এবং মাটিও খুব ভালো তাই সেখানে চাষও খুব ভালো হয় ভারতে ভারতে প্রচুর পরিমাণে ধান চাষ হয় এবং আমাদের রাজ্যে বর্ধমান জেলাকে ধান ধান ভাণ্ডার আর বলতে পারি কারণ সেখানে প্রচুর পরিমাণে ধান আন ফলানো হয় এবং সেখানকার মাটি খুব ভালো এবং চাষের উপযোগী চাষের উপযোগী তাই এবং এছাড়া অনুকূল পরিবেশ মাটি খুব ভালো এবং সেখানে তাই ধান চাষ হয়